আমাদের চারপাশে সবার ক্ষেত্রে ঘুরতে যাওয়া খুব জরুরি কিন্তু আমাদের এলাকার লোকেরা অনেক জায়গার ঘুরতে ভালোবাসে সেখানকার মধ্যে উল্লেখযোগ্য হল দার্জিলিং পুরী সিকিম গ্যাংটক দীঘা ইত্যাদি এ ছাড়া এই জায়গাগুলি মানুষ ঘুরতে ভালো লাগে কারণ দার্জিলিংয়ে দার্জিলিংয়ে পাহাড় বরফময় দেশ এবং পুরীতে জগন্নাথ দেবের মন্দির সমুদ্র সৈকত এবং সিকিমে আরও অন্যান্য অনেক ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হল দার্জিলিং দার্জিলিং